মাছ ধরতে গেলে অনেক সমস্যা হয় কারণ আমার মামার বাড়িতে একবার গিয়েছিলাম অনেক দূরে সুন্দরবনে সুন্দরবনে অঞ্চলের ওই দিকে গিয়েছিলাম জঙ্গলের দিকে ওখানকার মানুষরা এসব মাছ ধরে তাদের সংসার চালায় তারা মাছ ধরতে যায় অনেক ভিতরে জঙ্গলের দিকে সেসব বাঘ থাকে অনেক বাঘ কুমির এসব নদীতে থাকে তারা কী করবে সংসার তো চালাতে হবে মাছ ধরে খেতে হবে খুব ভয়ে জন ভয়ে তারা সকাল না হতে চলে যাবে গিয়ে তারা ওই নদীর নদীর ধারে জঙ্গলের ভিতরের এদিক ওদিকে গিয়ে তারা মাছ ধরে ধরতে গিয়ে আমার ওই মামার বাড়ি দাদু সম্পর্কে হয় সেটা সেই দাদুটাও মাছ ধরতে গিয়েছিল ওরম জঙ্গলেতে জঙ্গলে গিয়ে সেই দাদুকে বাঘে ধরেছে পেটে থাবা মেরে তাই সেই পেটে থাবা মেরে তাকে খেয়ে নিয়েছে কিন্তু কী করবে গরিব মানুষ কষ্টে তারা কিছু করার নেই মাছ ধরে খেতে হবে অনেক সমস্যা মাছ ধরতে গিয়ে ওরকম ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে ওরকম ভাসিয়ে নিয়ে চলে যায় ভাসিয়ে নিয়ে চলে যায় মাছ ধরার জন্য তারা কত কত খারাপ খারাপ বিষয়ের মধ্যে পড়তে হয় কী করবে মাছ তো ধরতেই হবে মাছ না ধরলে তাদের কোনো মতে পেট চলবে না সংসার চালাতে পারবে না বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবেন না তারা খুব কষ্টে আছে জঙ্গলের দিকে যাদের ঘর তারা কী করবে এসব তো ধরে তাদের বিক্রি করে খেতে হবে তারা অনেক বিভিন্ন মানুষরা মাছ ধরতে চায় ওই দিকে কোনো কাজ নেই মাছ ধরে তারা এসব সংসার চালায় অনেক মানুষ তা যাদের বাঘে ধরছে কুমির টেনে নিয়ে চলে যাচ্ছে অনেক সমস্যার সমাধান হয় কিন্তু কী করবে